পশ্চিমবঙ্গের সাধারণ সমস্ত স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় নানারকম রোগের মাথায় আসে রোগের কথা কিন্তু প্রথমেই বলতে হয় জ্বর পেট খারাপ ভেদ বমি এই সমস্তরকম স্বাস্থ্য সমস্যাগুলি নিয়ে কলেরা ডাইরিয়া তো এই সমস্তরকম স্বাস্থ্য সমস্যাগুলি সবগুলোই আসে হচ্ছে কিছু কিছু আসে হচ্ছে জীবাণু থেকে আবার কিছু কিছু আসে পানীয় জলের দূর সংক্রমণ এবং পানীয় খাদ্য দ্রব্যের সংক্রমণ থেকে যেরকম জ্বর বা পেট খারাপ এগুলো যেরকম খাদ্য দ্রব্যের জীবাণু থেকে আসে বা খাদ্য দ্রব্যের কোনোরকম যে দূষিত খাদ্য দ্রব্য খেলে জীবাণু সংক্রমণ থেকে আসে ঠিক সেরকম কলেরা আসে জলের সংক্রমণ থেকে আর যদি বলতে হয় ম্যাল্যারিয়া ডেঙ্গি এইগুলো আমাদের যে যে সমস্ত জায়গায় জেলার যে সমস্ত জায়গায় জমা জলের নানা আধিক্য বেশি সেই জমা জল সেই স্তব্ধ জলে নানারকম মশার উৎপাদন মশার আতুর ঘর সেই স্তব্ধ জলের সেই জায়গাগুলো সেই জায়গাগুলোর মধ্য দিয়ে ম্যালেরিয়ার প্রভাব আরও বেশি বাড়ছে ডেঙ্গির প্রভাব আরও বেশি বাড়ছে আমাদের উচিৎ সমস্তরকম ঝোপ ঝাড় পরিস্কার করে এবং সমস্ত রকম স্তব্ধ জলের জায়গা বন্ধ রেখে সমস্ত দিক পরিষ্কার রাখা যাতে এই স্বাস্থ্য সমস্যাগুলো আমাদের আর আর ভোগ করতে না হয়